বিদ্যমান গাছপালা থেকে আরও উদ্ভিদ উপাদান উৎপাদনের জন্য আমি অনেক রকম কৌশল ব্যবহার করে থাকি যেমন কলম ও চারা যেমন আমি একটা গাছের সঙ্গে আরেকটা গাছের কলম তৈরি করি তো সেখানে একটা গাছের ডাল কেটে আরেকটা গাছের ডালে এর সঙ্গে মাটি এবং হচ্ছে কা চট দিয়ে বেঁধে রেখে কিছু দিন জল দিলে সেটা থেকে একটা শিকড় বেরিয়ে আসে তো সেটা কলম ও চারা হয়ে উঠে সেগুলি দিয়ে আমি ই আবার একটা অন্য জায়গাতে সেই গাছটা রোপণ করি তো সেখানে খুব সেই গাছটা খুব ভালোভাবে হয় বা এখন অনেক রকম হয়েছে গাছের ডাল কেটে লাগিয়ে দিলেও বর্ষাকালে সেই গাছের ডাল থেকেই আমার নতুন গাছের সৃষ্টি হয় এবং এখন অনেক রকম পাতা থেকেও গা অনেক গাছ রয়েছে যেই গাছের পাতা থেকেও এও গাছ তো হয়ে যাচ্ছে তো সেই গাছের পাতা শিকড় হয়ে এ নতুন গাছের সৃষ্টি হচ্ছে তো এখন এরকম অনেক রকমই উদ্ভিদ উদ্ভিদ উৎপাদনের এর কৌশল রয়েছে